আমার এলাকায় অনেক ধরনের পাখি কিন্তু দেখা যায় বেশিরভাগ দেখা যায় ঘুঘু পাখি পায়রা শালিক টিয়া এই ধরনের পাখিই কিন্তু বেশি দেখা যায় কারণ মাছরাঙা পাখিটাও থাকে কারণ সামনে পুকুর বা নদী আছে তো সেই জন্য মাছরাঙা পাখিটা কিন্তু অনেকটাই আমরা দেখতে পাই এছাড়াও পানকৌটি পাখিও একটা দেখতে পাই আমার সবথেকে বেশি ভালো লাগে পানকৌটি পাখিকে কারণ তারা হচ্ছে পুকুরের মধ্যে এখানে ডুব দিয়ে সেইখানে যেয়ে আবার ওঠে কিছুক্ষণ পর আবার তাদেরকে দেখা যায় দেখতেও খুব সুন্দর লাগে এবং কালো রঙের কুচকুচে তো এক জায়গা থেকে অন্য জায়গায় উড়েও যায় এবং তারা বেশিরভাগ কিন্তু জলে থাকে মাছরাঙা পাখিটাও ভালো লাগে কারণ তারা পুকুরে একটা মা নির্দিষ্ট জায়গার দিকে তাকিয়ে থাকে যখনই মাছটাকে দেখতে পায় তখন ছোঁ মেরে এসে খপ করে ধরে নিয়ে টপ করে চলে যায় এটাও দেখতে ভালো লাগে এছাড়া আমাদের বাগানে একটি পেয়ারা গাছ আছে পেয়ারা গাছে অনেকগুলি টিয়া পাখি মাঝেমধ্যেই এসে বসে কারণ পেয়ারাগুলি যখন পেকে যায় বা পেঁপেটি যখন পেকে যায় তখন কিন্তু টিয়া পাখিগুলি আসে তারা যখন আসে এবং তাদের দেখতেও খুব ভালো লাগে আমি এক দিন একটা পাখি ধরেছিলাম পাখিটাকে ধরার পর আমি যা কথা শেখাতাম সে তাই শুনে শুনে বলত সেই জন্য আমার ওই টিয়া পাখিটিকেও খুব ভালো লাগে এবং কাকাতুয়া পাখির তো কোনো তুলনাই হয় না কিন্তু আমাদের এখানে কাকাতুয়া পাখি ততটা দেখা যায় না এবং পাই না আমরা কিন্তু টিয়া পাখিকে আমি যাই শেখাতাম তাকে আমি পড়া অ আ শিখিয়েছিলাম সে বলতে পারত না কিন্তু টুকটাক চেষ্টা করত এবং তাকে রাম হরেকৃষ্ণ এগুলো বলতাম এগুলো কিন্তু সে শুনে শুনে প্রায়ই বলত এবং দেখতেও খুব ভালো লাগত তার কথা শুনতেও খুব ভালো লাগত